প্রযুক্তি এখন কিন্তু ভ্রমণ শিল্পকে অনেকটাই উন্নত করতে সাহায্য করেছে বা সাহায্য করে থাকে প্রযুক্তি আমাদের ভ্রমণকে অনেকটাই সাহায্য যেমন টিকিট আমরা কোথাও যাব যাবার হলে সেখানে কিন্তু আমরা আগে থেকে টিকিটটা কাটতে পারি আমার বাড়িতে বসেই সেটা কিন্তু আমাদেরকে কোথাও যেতে হয় না টিকিট কাটতে এ সেটা যেমন আগে হতো কিন্তু এখন আমাদের সেটা কিন্তু কোনো অসুবিধা হয়নি বা হোটেল বুক করা কোথাও গেলে যে সেখানে সেখানে গিয়েও হোটেল বুক করব পাব কি পাব না সেটাও কিন্তু এখন ভাবতে হয় না এখন সব কিছুটাই আমরা অনলাইনে প্রযুক্তির মাধ্যমে সেটা আমরা হয়ে যাচ্ছে বা রেটিং চেক করা যে কোথায় কী হচ্ছে বা বাস ট্রেনের বসা বসার জায়গা চেক করা যে এখানে সিট রয়েছে কি না সব কিছুটাই কিন্তু আমরা ফোনে পেয়ে যাব ফোনের মাধ্যমে হয়ে যাবে এবং সুপারিশের ভিডিও দেখা যেগুলো হ্যাঁ যেইগুলো কোথায় কী হচ্ছে সেইগুলো কিন্তু আমরা ফোনে ভিডিওতেও দেখিয়ে দিচ্ছে সুপারিশেরদের যে ভিডিও বা আবহাওয়া চেক করা আমরা কোথাও বাইরে বেরোতে যাব তো আমরা যেই দিন যাব সেই দিনের আবহাওয়াটা দেখে নিলাম যে কেমন থাকবে হ্যাঁ বৃষ্টি হলে মেঘলা থাকলে বা আবহাওয়ার কোনো খারাপ খারাপ থাকলে আমরা অন্য দিন যাব ডেটটা চেঞ্জ করে নেব এরকম আমরা কিন্তু কোথাও যাওয়ার হলে সেটা কিন্তু আমরা আগে এই সব কিছুটাই আমরা ফোনে দেখে নিই অনলাইনে কিন্তু সবই দেখা যায় এখন এখন প্রযুক্তি অনেকটাই আই আমাদের সাহায্য করেছে সব কিছুর দিক থেকে আমাদের সাহায্য করেছে কিন্তু এই ভ্রমণের দিক দিকেও আরো বেশি করে সাহায্য করে তুলেছে আমাদেরকে তাই ওই আবহাওয়াটা চেক করে বেরোলে আমাদের কোনো অসুবিধা হয় না বা কোনো সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় না